একটা মানুষকে চেনা যায় তার ভালো ব্যবহার তার আচার আচরণ মানুষের সঙ্গে ভালো কথাবার্তা ভালোভাবে ব্যবহার করা সেই সব গুনাগুণ থাকলে মানুষটিকে দেখে বোঝা যায় না উনি একজন খুব ভালো ব্যক্তির মানুষ কারণ সে লোকের সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করে না কারোর সঙ্গে কটু কথাও বলে না মানুষকে মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার রাখে ও কথাবার্তাও খুব ভালো বলে এমন কিছু প্রাণীর লক্ষ্মণ হলো ধরুন একটা কুকুরকে পুষেছি কুকুরটা হঠাৎ করে কাউকে কামড়াচ্ছেও না কারো কিছু কথা বলছেও না সে তার ঠিক তার মালিকের কথাই শুনছে মালিক যে দিকে বলছে সে সেদিকেই শুনছে কুকুরটির মানে এতো আচার আচরণ ভালো তাকে দেখলে বোঝাই যাবে না যে সে কুকুর বলে কারণ সে তার মালিকের কথা খুব শোনে একটা মানুষ যেরকম ভালো বোঝে সেরকম একটা কুকুরেরও ক্ষমতা রয়েছে কিছু ক কথা বোঝার মানুষের মতোনই স্মরণশক্তি রয়েছে ওরা সব কিছু বুঝতে পারে তার জন্যেই ওদেরকে বোঝা যায় তার জন্যেই বলে যে ভালো পরামর্শ নিতে গেলে নিজেকে নিতে হয় কারণ একটা মানুষের আচার আচরণ দেখলেও বোঝা যায় যে মানুষটা কতো ভালো কারোর সঙ্গে কিছু কথা বলছে না কাহো অযথা কারোর সঙ্গে ঝগড়া করছে না কোনো কথা বলতে গেলে হেসে কথা বলছে ধরুন আপনি একটা খারাপ ব্যবহার করলেও সে কিন্ত খারাপ ব্যবহার করছে না কারণ তার কথাবার্তা এতো ভালো দেখলেই বোঝা যাবে এই জন্যে আমি কারো পরামর্শ নিচ্ছি না আমি নিজে নিজেরই পরামর্শ নিয়ে থাকি